হ্যালো এটি কি আরসালান আমি কুমকুম ভান্ডারি বলছি আপনাদের ওখানে যে দু প্যাকেট বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম আপনারা বিরিয়ানি দিয়ে গিয়েছেন কিন্তু বিরিয়ানিতে স্যালাডও দেননি দুখানা ডিমও দেননি কিন্তু চারশো টাকা নিয়েছেন আপনারা কিন্তু ডিম দেননি আপনারা তো কি ডিমের টাকা ফেরত দেবেন না দিলে বলুন অতগুলো টাকা কি করে খাব আমরা বিরিয়ানি তাতে স্যালাড নেই ডিম নেই টাকা কিন্তু ফেরত দিয়ে যাবেন